ট্রেড মিল নিয়ে আমি যা ভাবি তা হলো যদি কেউ জিম করে সে যদি সকালবেলা মাঠে গিয়ে দৌড়াতে না পারে তখন সে জিমে এসে ট্রেড মিলে দৌড়াতে পারে ট্রেড মিলে শুধুমাত্র দৌড়ানো নয় ওখানে হাঁটাও যায় ট্রেড মিল আর মাটিতে দৌড়ানোর মধ্যে পার্থক্য আছে তা হলো ট্রেড মিলে দৌড়ানোর সময় মেশিনের গতি কমানো বাড়ানো যায় কিন্তু মাঠে দৌড়ানোর সময় তো সেটা করা যায় না